ভারতবর্ষের মধ্যে আমার প্রিয় রাজ্য আমার পশ্চিমবঙ্গ আমি পশ্চিমবঙ্গবাসী সুতরাং পশ্চিমবঙ্গকে ভালো না বাসলে আমি সেখানে কী করে বসবাস করবো ঠিক আছে এটাই হচ্ছে আমার কথা তাছাড়াও বড় কথা হচ্ছে ভ্রমণ করতে আমরা বাইরে দূরে অনেক জায়গায় যাই যেমন বিভিন্ন জায়গায় যেতে ভাল্লাগবে দার্জিলিং ভাল্লাগবে কাশ্মীর ভাল্লাগবে আমাদের দিল্লি ভাল্লাগবে দিল্লি আমাদের রাজধানী সেখানেও যাতায়াতের একটা মন সবসময় থাকে ভারতের এই জায়গাগুলো সত্যিই খুব উপযুক্ত জায়গা যেখানে আমাদের যাওয়ার ইচ্ছাটা থাকা স্বাভাবিক